আমি গাছ লাগাতে খুব ভালোবাসি কারণ এই গাছ থেকেই আমি মনে করি যে এই গাছ আমাদের প্রাণ দেয় অক্সিজেন দেয় তাই আমি গাছ লাগাতে ভীষণই ভালোবাসি আর শুধু আমি নয় আমার মনে হয় সবারির এই গাছ লাগানোটা খুব পছন্দ করা দরকার কারণ একটি গাছ একটি প্রাণ আর আমি গাছের মধ্যে ফুল গাছ ফল গাছ সবজি গাছ সমস্ত রকমের গাছই লাগাতে খুব ভালোবাসি যেমন শীত কালে গাঁদা ফুলের গাছ ডালিয়া চন্দমল্লিকা গন্ধরাজ এই সব বিভিন্ন ফুলের গাছ লাগাতে খুব পছন্দ করি কারণ ওই ফুলের গাছ লাগানোর পর শীতকালে বাড়ির সামনে ফুলের গাছ লাগানোর পর দেখা যায় যে বাড়ির সামনেটা এতো সুন্দর দেখতে লাগে যে যে সবাই খুব পছন্দ করে এবং সবাই খুব ফুলের গাছ দেখতে খুব পছন্দ করে আর তারা বলে যে আমি কী করে এত সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছি তাই এই গাছগুলোও আমাকে খুব আকর্ষিত করে কারণ এই দৃশ্যটা দেখতে এতোটাই মনোরম বা এতোটাই সুন্দর যে যেটা অন্য কোনো জিনিসের মধ্যে আমি দেখতে পায় না আবার আমি কিছু সবজি লাগাতে পছন্দ করি কারণ এই সবজিগুলো থেকে আমাদের প্রতিদিনের সবজি খাবারের সাথে আমরা খেয়ে থাকি আমরা বাজার থেকে যে কোনো জিনিস কিনে আনার চেয়ে আমরা টাটকা সবজি দিয়েই যদি খাবার খাই তাহলে আমাদের শরীর বা স্বাস্থ্য আমাদের ঠিক থাকে বা আমরা সুস্থ থাকি তাই আমারা সবজি লাগাতে আমি সবজি লাগাতে পছন্দ করি আর এই সবজি থেকেই আমাদের রোজ আমাদের যে কোনো রান্নাই আমাদের সবজির জোগান পেয়ে যায় আমাদেরকে বাজারে সবজি কোনো কিছু কিনতে যেতে হয় না আমি যেমন আলু পেঁয়াজ টমেটো লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা সব রকমের সবজিই আমি লাগিয়ে থাকি কারণ এই সবজিগুলি আমাদের প্রতিদিনের এর শস্যের খাবার আর তাছাড়া আমি আরো কিছু ধরনের গাছপালা করতে ভালোবাসি যেমন বাড়িতে যেসব আসবাবপত্র তৈরি হয় সেগুলো যেমন এই শাল সেগুন কাঠ থেকে ওই সব কাঠের গাছ আমি লাগিয়ে থাকি কারণ ওই সব কাঠের গাছ লাগিয়ে ওই সব কাঠ থেকে আমি বাড়ির জিনিসপত্র তৈরি করি তাই আমি গাছ লাগাতে খুব পছন্দ করি